আমি বা আমার আমরা সবাই চাপা কলের জল পান করি চাপা কল বলতে ডিপ টিউবয়েল এই জল অনেকটা গভীরের জল এই জলটা আমরা ছোটো থেকেই পান করছি এখনো পান করি এই জলটা মিনারেল ওয়াটার থেকে আলাদা কারণ এটা পিওর জল এটাতে কোনো ওষুদ মেশানো থাকে না এটা পিওর জল আর এই জলটা পান করে আমাদের কোনোদিন জল সংক্রান্ত কোনো রকমে অসুখ বিসুখে পড়তে হয় নি আমরা এই জলটা বিশুদ্ধভাবে পান করেছি তবে হ্যাঁ এখন একটু আয়রন পরে বলে আমরা এটাকে ফিল্টার করে খাই ফিল্টার করে খাওয়াতে আমাদের কোনো অসুবিধা আর হয় না আর এই জল এখনকার মানুষরা বলছে যে ওষুধ মেশানো জল মানে মিনারেল ওয়াটার অনেকে খান কারণ কলের জলে তাদের গন্ধ লাগে তাই তারা খেতে পারেন না সেই জন্য অনে কিছু মানুষ আছে যে কেনা জলটাই ব্যবহার করেন আবার কিছু মানুষ আছে এই বিশুদ্ধ ডিপ টিউবয়েলের জলটাই ব্যবহার করেন আর এই জলটা আমাদের পরিষ্কার থাকে শুদু আমরা বাড়িতে নিয়ে এসে একটু ফিল্টার করেই সেটাকে খেতে পারি জলের খাবার উপযুক্ত করে তুলতে পারি চারিদিকে কলের জলের চারিদিকে একটু পরিষ পই পরিষ্কার রাখলে পরে কোনো নোংরা জল জমবে না সেই কারণে আমরা এই পই পরিষ্কার করে রাখি আর আমরা এই জলটাই ব্যবহার করতে পারি